হ্যালো হ্যাঁ বলছি দাদা শুনুন না আমরা তো এই বকখালিতে ঘুরতে এসছি ঠিক আছে তো আমাদের একটু কিছু জায়গা ঘুরিয়ে একটু দেখাতে হবে তো মোটামুটি আমরা সারা দিন ঘুরবো ঠিক আছে তো আপনি মোটামুটি কতো টাকা নেবেন হ্যাঁ পুরো বকখালিটা ঘুরবো মোটামুটি এখানে যা সাইট সিন আছে ওই যে মৌসুমী আইল্যান্ড ওটাও দেখবো ও আচ্ছা তো মানে মোটামুটি সব হ্যাঁ সব আচ্ছা টাকা অনেক বলছেন না দাদা বারোশো টাকা অনেক হয়ে যাচ্ছে একটু কম সম করে নিন না ঠিক আছে বারোশো টাকাই আপনাকে দেবো কিন্তু আমাকে একটা জিনিস দেখাতে হবে কালকে সকালে যেটা মানে ওই যে সূর্যোদয়টা আপনি দেখাবেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সাইট সিন আরও যেটা যেগুলো দেখার আছে ওগুলো কিন্তু সব দেখাতে হবে

আচ্ছা বলছি তালে একটা সাইট সিন থেকে আরেকটা জায়গায় যেতে ওই যে মৌসুমী আইল্যান্ডটা কতো দূরে এখান থেকে বকখালি থেকে আচ্ছা ওখানে কিন্তু আমরা একটু বেশি সময় থাকবো কেন না আমাদের একজন পরিচিত আছে তো ওও কিন্তু আমাদের সঙ্গে থাকবে মানে ওখান থেকে উঠে আবার বকখালিতে আসবে দেখুন দাদা অত্ত সকাল সকাল আমরা তো যেতে পারবো না তো মোটামুটি আপনার ওই সাতটা নাগাদ বেরিয়ে যাবো ঠিক আছে তো তার আগে আমরা বেরোনোর আধা ঘন্টা আগে আপনাকে কল করে দেবো ওই যে গী গীতাঞ্জলি হোটেলটা আছে না চেনেন তো গীতাঞ্জলি হোটেল আমি আপনাকে হ্যাঁ বকখালিতে ওই গীতাঞ্জলি যে হোটেলটা আছে ওখানেই আছি আপনাকে আমি সকালে ওখান থেকে ফোন করে দেবো বা ওখানের লোকেশান আপনাকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে রাখছি তাহলে